পাখি দেখার সময় আমি বলতে কি আমি তো গ্রামের মানুষ প্রায় পাখিকে চিনে ফেলি কিন্তু মাঝেমধ্যে যে পাখির যে অনেক অনেক সুন্দর সুন্দর দু একটা পাখি দেখা যায় তাকে চেনা যায় না তখন আমার বন্ধুদের বলি যে পাখিটাকে ফটো তুলে নিই নিয়ে পাখিটাকে ফটো নিয়ে বন্ধুদের দেখায় দেখতে এটা দেখ কত সুন্দর একটা পাখি এসেছে গ্রামে গাছের উপরে মানে বসে ছিল ফুল গাছের উপর বসেছিল আমি বন্ধুদের বলি বন্ধুরা বলে যে হ্যাঁ তাই তো সুন্দর তো হেবি সুন্দর তো পাখিটা কিন্তু সেই পাখিটার বন্ধুরাও কখনও কখন বলে যে আমিও জানি নে এ বলে আমি জানি নে ও বলে আমি জানি নে কোনো বন্ধু বলে হ্যাঁ রে জানি নামটা তা তখনও সে কেউ বলতে পারে কেউ বলতে পারে না তখন আমি ফোনের অ্যাপস ব্যবহার করি ব্যবহার করি বা তখন দেখি যে তার নামটা কী বা কী পাখি বলে হ্যাঁ একবার আমি বেড়াতে গিয়েছিলাম তো দেখলাম একবার বেড়াতে গিয়েছিলাম শিলিগুড়ির ওই দিকে কী একটা জায়গা বলছিলাম যেন তা সে যাই হোক ওখানে গিয়ে দেখি একটা কী সুন্দর হলুদ পাখি গাছের উপরে ডালেতে বসে আছে কিন্তু তার ডাকটা যে কত সুন্দর লাগছিল ডাকটাও ভালো লেগে ছিল আমি সঙ্গে সঙ্গে ফোনে তার মানে পাখির ফটোটা তুলে নিয়েছিলাম পাখির ডাকার আওয়াজটা নিয়েছিলাম এবার মানে অ্যাপসে দেখলাম যে হ্যাঁ পাখিটাও সুন্দর তার ডাকটাও সুন্দর তার নাম টামগুলোও সব কিছু বুঝতে পারলাম এইভাবে পাখি দেখলেও কিছুটা বোঝা যায় আবার কিছুটা যায় না না গেলে তখন এই ফোনের অ্যাপস ব্যবহার করতে হয় তারপরে আমাদের সমাধানটা সমাধান হয় এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম